হ্যাঁ অবশ্যই আমি সাঁতার কাটা বা ক্রিকেট খেলা ট্রেকিং এই ধরনের কাজকর্মগুলো খুবই উপভোগ করি কারণ এগুলোর জন্যে আমার শারীরিক এবং মানসিকভাবে এই কাজগুলোই আমাকে উজ্জীবিত রাখে এগুলো ছাড়াও আমার বাগান পরিচর্যা করা গারডেনিং করা আমার জন্য একটি বিশেষ ধরনের আনন্দের উৎস এই ধরনের বাইরের কাজকর্মগুলো আমাদের শারীরিকভাবেই যে শুধু সুস্ত রাখে তা নয় মানসিকভাবে সতেজ রাখতে সাহায্য করে গারডেনিং সেই অর্থে আমার কাছে যে শুধু একটি শখ তাই নয় বরং একটি ধ্যান বা মেডিটেশনের মতো গাছপালা এবং তাদের ফুল ফলের যত্ন নেওয়া আমাকে প্রকৃতির কাছে আরো গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করে এবং প্রতিদিনের নানান কর্মব্যস্ততার মধ্যেও এদের পরিচর্যা করা এই ধরনের কাজকর্মগুলো নানান ব্যস্ততার মধ্যেও যেন একটু শান্তি এনে দেয় বাগানের প্রতিটি ধাপে বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় যেমন মাটি প্রস্তুত করা বীজ রোপণ গাছে জল দেয়া তাদের যত্ন পরিচর্যা ফুল ফল ফলানো ছোটো একটি চারা গাছকে বেড়ে উঠতে দেখা এটা যেন পুরোটা একটা অভিজ্ঞতার মতো তখন বেশ একটা তৃপ্তি অনুভব করা যায় যা সত্যি অসাধারণ বাগানের কাজকর্ম করার সময় আমি বিভিন্ন প্রজাতির গাছ স সম্পর্কে আরো নানান তথ্য জানা যায় বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে শেখার চেষ্টা করি কোনো গাছ কীভাবে মানে কোনো গাছকে আরো ভালোভাবে কীভাবে পরিচর্যা করা যায় কোন মরসুমে কোন ফুল ফোটে এই ধরনের নানান নতুন নতুন শিক্ষাগুলো এই গারডেনিং থেকে বা এই বাগান পরিচর্যা এর থেকে পাওয়া যেতে পারে বাগান পরিচর্যা এবং তার সঙ্গে যে মাটির গন্ধ একটা গাছপালার কাছে থাকা প্রকৃতির কাছে একটা প্রকৃতির স্পর্শে থাকা এটা মানসিক দিক থেকে আরো উন্নত করে তোলে প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপনের ক্ষেত্রে সারাদিন ব্যস্ততার পরেও কোথাও একটু মানসিক শান্তি অর্জনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয় আমার কাছে সত্যি কথা বলতে বাগানের প্রতিটি কোণেই আমি একটি নিদ্দিষ্ট গল্প দেখতে পাই এবং সেই গল্পের অংশ হিসেবে নিজেকে যখন মনে করা যায় তার সঙ্গে যখন নিজেকে যুক্ত করা যায় তখন প্রকৃতির সঙ্গে সেই সম্পর্ক আরো গভীরভাবে তৈরি হয়